একটু কাজে ব্যস্ত আছি যাব বলেই তো সবকিছু ঠিকঠাক করছি বাড়ির কাজ গোছাচ্ছি হ্যাঁ শাশুড়ি আছে বাড়ির সবাই আছে নিয়ে যাবে ওর বাবা যাবে ওর বাবার পাশে থাকবে

যদি রাতে কাঁদে আচ্ছা বিকেলে যাব কাল সকালে তো হবে না ঘরের কাজ গোছাতে ঠিক আছে তাহলে আসুন একসাথেই যাব আছে আমাদের বাগানে ফলের প্রচুর দাম হয়েছে তো এখন হ্যাঁ রাত্রে সবাই সারা রাত জেগে পুজো দেয় তো মেলার মতো লোক আর ওখানে কি ঘুম লাগবে সবাই তো বলে জাগ্রত সেইজন্যে তো এত ভিড় হয় না বসার জন্যে সবাই গিয়ে বসার জন্যে এ করে দেয় প্যান্ডেল করে দেয় যাতে জল ঝড় হলে ওখানে সবাই বসতে পারে বৃষ্টি হলেও তো ওখানে ঘেরা থাকে ত্রিপল দিয়ে প্যান্ডেল করা থাকে প্যান্ডেলের মধ্যেই বাড়তিরা সবাই বসে ওখানে সিস্টেমটা একটু খুব ভালো অন্য জায়গার মতো বৃষ্টিতে ভিজতেও হবে না রাত্রে ফাঁকাতে থাকতে হবে না হ্যাঁ ওখান হ্যাঁ এখন বিকেলে তো যেতে হবে হ্যাঁ সকালে গেলে একটু তাড়াতাড়ি গেলে ফাঁকা পাবে নাহলে ভিড় হবে বেলা হয়ে গেলে

আচ্ছা